ভারতীয় পরিবহন ব্য পরিবহন ব্যবস্থা তিন প্রকার জল ব্যবস্থা আকাশ আকাশ পথে জল পথে আর আকাশ পথে জল পথে আর স্থল পথে আকাশ পথে উড়োজাহাজ আছে হেলিকপ্টার এই সব যেতে গেলে অনেক টাকা লাগে যাদের অনেক টাকা আছে তারা এক স্থান থেকে অন্য অন্য স্থানে ঘুরে বেড়ায় আর জলপথে অনেক সমায় লাগে যেতে গেলে টাকাও বেশি লাগে আর স্থলপথে বাস ট্রেন অটো এই সবে কম খরচাও কিন্তু যেখানে পঞ্চাশজন নেওয়ার কথা সেখানে সত্তরজন নিচ্ছে প্রত্যেকটা স্টপেজে দাঁড়ায় এতে অনেক অসুবিধাও হয় দেরিও হয় আর এতে অনেক অসুবিধা হয় দেরিও হয় আর আর কী বলবো